আমি কিন্তু আমার প্রথমে অসুস্থ যদি হয়তো তখন কিন্তু হাসপাতালে চিকিৎসা করার জন্য যেতে একদম পছন্দ করি না ঘরেই থাকতে পছন্দ করি ঘরে কিছু আয়ুর্বেদিক ওষুধ দিয়ে আমরা প্রথমে দেখি যে আমরা সুস্থ হচ্ছি নাকি তারপর গাছ গাছড়া শিকড় এগুলো বেটে আমরা খাই খুব ভালো লাগে তারপরে আমরা দেখি যে আমরা সুস্থ হচ্ছি নাকি তারপরে যদি না একেবারেই আয়ুর্বেদিক ও ভেষজ ওষুধ দিয়ে আমরা সুস্থ হই তারপর ভাবি আমরা হাসপাতালে যাবো কিন্তু প্রথম দিকে একদম ভালো লাগে না ভাবি যে নিজেরাই বাড়িতে যদি একটু চিকিৎসা করি তাকে বাকে তাহলে হয়তো আমরা ভালো হয়ে যাবো কিন্তু যখন নিরুপায় হয়ে যাই একদম চিকিৎসা করেও আমরা সুস্থ হচ্ছি না বাড়িতে তখন কিন্তু আমরা হাসপাতালে যাই হাসপাতালে গিয়ে আমরা ভর্তি হয়ে যাই তখন ওই হাসপাতালের ডাক্তারবাবু আমাদেরকে দেখেন ওষুধ দেন দরকার পড়লে স্যালাইন ইনজেকশান সবকিছু দেয় তারপর আমরা সুস্থ হই কিন্তু আমি সবাইকে অনুরোধ করবো হাসপাতালে যাওয়ার আগে যদি কম করে মানে শরীর খারাপ হয় নিজের বাড়িতে আগে চিকিৎসা করাও